আমি আবহাওয়া কীটপতঙ্গ এবং আমরা যে ফ আমরা যে ফসলকে সেটা প্রভাবিত করতে পারে এটার আমি যে কারণগুলো পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিই এই রকমভাবে যে আমি যে দেখি যে বৃষ্টি হবে যে বৃষ্টি হওয়ার আবহাওয়া থাকলে আমি সে গাছে জল দিই না সেক্ষেত্রে তার আমি গাছে জল দেব আবার বৃষ্টি সেক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই তাই যখন আমি দেখি যে বৃষ্টি হতে পারে আজকে তো আমি সেরকম সময়ে আমি গাছে জল দিই না কম করে জল দিই বা আমি ভালো করে গাছের গোড়া বা গাছ গাছের পাতাগুলো ভালো করে লক্ষ্য করি সব দিন আমি গিয়ে গিয়ে দেখি যে কোনও কীটপতঙ্গ বাসা বেঁধেছে কি না বা কোনও পোকামাকড়ে গাছ কাটছে কি না এরকম করে কিন্তু আমি প্রত্যেক দিন প্রতিটা গাছকে ভালো করে দেখি এবং যদি কোনও এরকম হয়ে থাকে তাহলে আমি ভালো দামি ভালো দেখে এ ওষুধ নিয়ে আসি ভালো কোম্পানির দা ভালো দাম দিয়ে ওষুধ নিয়ে এসে কিন্তু গাছে স্প্রে করি কিন্তু এক্ষেত্রে যে আমার ফসলকে আমার ফসলে যাতে না কোনও ক্ষসি ক্ষতি হয় হয় আমি তার কিন্তু সে তার সাথে আমি খাপ খাইয়ে নিই এইভাবেই এই যে আমি লক্ষ্য করি সব সময় গাছের ওপর আমি গাছে যত্ন নিই এবং গাছের প্রতি নজর রাখি